আমি দশ বারো দিন আগে আসানসোল বাজারে গ্যালাক্সি মল থেকে একটা কুর্তি কিনেছিলাম সেটা দেখেই আমার খুব পছন্দ হয়েছিলো একবার দেখাতেই আমি ওটা নেওয়ার জন্য চলে গেছি কাপড়টা ছিল খুবই সুন্দর নরম ও মসৃণ রংটাও ছিল সুন্দর তাই আমার খুব পছন্দ হয়েছে বাড়িতে যখন নিয়ে গেলাম বাড়িতেও বললো সবাই যে হ্যাঁ খুবই ভালো আছে এবং আমার বান্ধবী যারা আছে বান্ধবীদেরও দেখে বললো হ্যাঁ খুবই সুন্দর ওদেরও খুব পছন্দ আমার বান্ধবী একটা বান্ধবী তো এতো পছন্দ হয়েছে যে ও ওই গ্যালাক্সিতে যেয়ে বললো যে যদি এরকম পাই দেখি কিন্তু সেইরকম আর পায় নি অন্যরকম ও পেয়েছে নিয়ে এসছে ওইরকম বললো পাওয়া যাবে না যদি পায় পরে হয়তো ওর সাথে যোগাযোগ করতে বলেছে বা ওখানে যেতে বলেছে আমাদের বাড়ির লোকও বলেছে খুবই ভালো